মাছ ধরার পৌরাণিক কাহিনী কাহিনী বলতে আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে মৎস্যকন্যা মৎস্যকন্যাকে যেভাবে গল্পে এবং সিনেমায় দেখিয়েছে সেটাই আমার মনের ভিতরে আছে মৎস্যকন্যার রূপটা হচ্ছে এরকম কোমর থেকে তার নিচে পা পর্যন্ত মাছের মতো ওপরেরটা মানুষের মতো এদেরকেই মৎস্যকন্যা হিসেবে বলে সবাই এই মৎস্যকন্যার অনেক গল্প পড়েছি আমি এবং অনেক সিনেমায় দেখেছি আমার যেরকম গল্প পড়তেও ভালো লাগে সিনেমা দেখতেও ভালো লাগে মৎস্যকন্যা নিয়ে কিন্তু এগুলো বাস্তবে আদৌ আছে বলে আমার মনে হয় না কিন্তু আমি ছোটোবেলায় মনে করতাম যে মৎস্যকন্যা সত্যি সত্যিই আছে আমার এখনও এখনও যখন ভাবি আমি মৎস্যকন্যা নিয়ে তখন আমার মনে হয় সমুদ্রের এমন অনেক জায়গা আছে যেখানে মানুষের পা এখনও পড়েনি এমন অনেক দ্বীপ আছে যেখানে মানুষ এখনও যেতে পারেনি হয়তো বা সেখানে সেই সমুদ্রের গভীরে মৎস্যকন্যারা আজও আছে এটাই আমার পৌরাণিক কাহিনী মনে পড়ে মৎস্যকন্যা নিয়ে কোনো একটা জাহাজ পথ ভুলে হারিয়ে গিয়েছিল নাাবিকরা তাদের পথ খুঁজে পাচ্ছিল না মৎস্যকন্যার একটা দল এসে সেই নাবিকদেরকে সঠিক পথ দেখিয়ে দেয় এবং তারা শেষমেশ তারা একটা দ্বীপে এসে আশ্রয় নেয় এভাবেই তাদের জীবন বেঁচে গিয়েছিল ঠিক এই গল্পটাই মনে পড়ে